সারাদিন জল প্রয়োজন হয় যেমন পান করার জন্য মানুষকে বিভিন্ন সময় পানীয় জল পান করতে হয় মানুষের রন্ধন প্রক্রিয়া রান্না করার জন্য জল প্রয়োজন হয় মানুষের শৌচকার্যের জন্য আমাদের জলের দরকার পড়ে প্রতিদিন স্নান করতে জলের দরকার হয় সুতরাং দৈনন্দিন জীবনে জলের অবদান অনস্বীকার্য এবং অতি সংক্ষেপে বলতে গেলে জলই মানুষের জীবন